আমার প্রিয় বাগধারা হলো কারোর আশ্বিন মাস তো কারোর সর্বনাশ তেমনই তেমনই আমার আছে যেমন কি নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস পাড়েতে সর্বসুখ আমার বিশ্বাস হ তেমনকি অনেক বাংলার আছে আমি একটা দুটো ব্যাখ্যা করি মানে এই যে কারুর সর্বনাশ কারুর আশ্বিন মাস তাই এই কথাটা বলতে গেলে এর ব্যাখ্যাটা হলো যে কারোর ভালো সময় কাটে কারোর খারাপ সময় কাটে তেমনি আমাদের প্রত্যেকেরই কিছু ভালো সময় আসে কিছু খারাপ সময় আসে

মানুষ ভুলে যায় যখন ত ভালো সময় আছে সে সবার যারা বিপদে যারা বিপদে পড়ে তাদের পাশেও অনেকে থাকে না আবার অনেকে থাকে কিন্তু তেমনিই আমাদের পাশে য ওই ত জন্য মানুষ ভুলে যায় যে কারোর একসয় ভালো সময় আসবে এবং কারোর খারাপ সময়ও আসবে এমনিতে এর বাজের সময় প্রত্যেকেরই তাদের পাশে থাকা উচিত তেমনই আমাদের পাশেও অনেকে থাকে আবার আমাদের পাশে অনেকে থাকেও না কারণ আছে তার ভালো সময় তার খারাপ সময় আসবেই সেই সময়টা সে যদি লোকের পাশে দাঁড়ায় তারও ভালো সমস্যা তা আরও খওয়ার সময় তার পাশে দাঁড়াবে কিন্তু

কারোর সময় এমন একটা জিনিস কারোর ভয়নের সময় কখন আসবে তার ঠিক নেই সেই জন্যে সেই জন্যে যা খারাপ সময় সেই সময় মানুষ তার পাশে থাকা উচিত তারপর আমি যদি নদীর এপারে ছাড়িয়ে বিশ্বাস ওপারেতে সর্বসুখের কথা বলি এটা নিয়ে তো ব্যাখ্যা করছি মানুষ মনে করে যে তো মানুষ মনে করে যে আমার জিনিসগুলোতে আমি ভীষণ শুখে আছি আমার নানা দুঃখেই আমি সবথেকে খারাপ আছি কিন্তু প্রত্যেকে

হ্যাঁ অপর প্রান্তে যে আছে তার সে হয়তো নি্চই সুখে আছে সে তার জীবনটা হয়তো সহজ সরল সাধারণভাবেই কাটছে আমার জীবনেই সবথ কষ্টের দিনগুলো চলছে এই সময় কিন্তু তেমনটা না প্রত্যেকের জীবনেই দুঃখে আছে সেও হয়তো আমার থেকে বেশি দুঃখে আছে বা কষ্টে আছে কিন্তু আমরা তো প্রত্যেকের কথা ভাবি না নিজের নিজেদের জীবনের সাথে যেটা হচ্ছে চলছে সেটাই ভাবি সে সেই জন্যেই আমরা সব জায়গায় সব পরিস্থিতিতে মানি নেওয়ার চেষ্টা করি কিন্তু সেটা হয়ে ওঠে না ফম পে তো আমি আর এইটুকুনই বলার ছিল